ব্যবসা বাণিজ্য বলতে আমরা যারা এখানে থাকি শহরে আমরাও বাংলা ভাষা জানি যারা এখানে অনেকেই আসেন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমরা যে আমরা যে একটা ব্যবসা করি যেমন একটা দোকান করে আছি ধরো কোনো কাপড়ের বা কোনো মুদি দোকান যেমন একজন কাপড় নিতে আসলো যে আমার ওই কাপড়টা প্রয়োজন ওইটা দেখাও সেও তো বাংলা ভাষা জানে আমিও ত বাংলা ভাষা জানি আমি তার মনের কথার ভাবটা বুঝতে পারি সে আমার কথাটা বুঝতে পারে যে ওই কাপড়টা বার করো আমি সঙ্গে সঙ্গে সেই কাপড়টা বার করে দিলাম একটা মুদি দোকানে গেলাম আমি গেলাম গিয়ে বললাম আমার যে পাঁচ কেজি চাল লাগবে এই চাল লাগবে নামটা বললাম সঙ্গে সঙ্গে তিনি বার করে দিলেন কিন্তু তিনিও জানেন বাংলা বা আমিও তো জানি বাংলা বাংলা ভাষা জানি বলে আমরা নিজেরাই নিজেদের মনের ভাষা প্রকাশ করতে পারি বা তারাও বুঝতে পারে সেইভাবে আমাদের ব্যবসার মধ্যে একটা ব্যবসাটা বড়ো বড়ো হতে থাকে পরপর যদি আমরা ভাষা বুঝতে পারতাম উনি যদি আমাকে বাংলায় বলতো যে আমাকে দু কেজি আটা দাও আমি যদি হিন্দি বলতাম তাহলে একটা সমস্যা হয়ে যেত আমি তো তার ভাষাটা জানতে পারলাম না বা পারছি না আমি কী দিতে কী দেবো তখন নিজেদের একটা ভাষা ভাষার মধ্যে একটা সম্পর্ক অন্যরকম থেকে থাকতো তাই আমরা নিজেরাই যখন বাংলা ভাষা জানি বা বাংলা ভাষায় আমাদের সঙ্গে যারা কথা বলেন তাদেরও একটা ভাষার ভিতরে মানে সমস্যা অতটাই থাকে না সমস্যা না থাকার কারণে আমরা আমাদের ব্যবসাটাকে অর্থ নিতে করতে পারি এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম